একটি নবজাত শিশুর প্রথম বছরের আচার অনুষ্ঠানের প্রথমেই পড়ে পাঁচ দিনের মাথায় নখ কাটা মা ও ছেলে দুজনকেই নখ কাটতে হয় তাদের শুদ্ধিকরণের জন্য এরপর তাদেরকে হলুদ তেল দিয়ে স্নান করানো হয় তো তারপরে কিছু দিন বাদে একুশ দিনের মাথায় একটি উৎসব পালন করা হয় সেটাও মা ছেলেকে নিয়েই করা হয় সেটা পারিবারিক মানে পরিবারের যারা থাকে তারা সবাই এসে জড়ো হয় আত্মীয়স্বজন সবাই আসে সবাই এসে এই অনুষ্ঠানটি করে এরপর যেটা হয় সেটা হয় একদম ছমাসের মাথায় মুখেভাত যেটাকে আমরা বলি অন্নপ্রাশন এই অন্নপ্রাশনের সময় সে তার মামা বাড়ি থেকে মামা থাকলে মামা এসে মুখে ভাত করায় তো তারপর থেকে সে ভাত খেতে শুরু করে এছাড়াও থাকে স্নান করানো এবং তাকে নিয়ে নাচানাচি গানাগানি অনেক কিছু অনেক আচার অনুষ্ঠান তখন করা হয় যেগুলো এই মুহূর্তে আমার মনে নেই কিন্তু হ্যাঁ অনেক রকমের আচার অনুষ্ঠান হয়ে থাকে সেই বাচ্চাটিকে নিয়ে